আমি দক্ষিণ চব্বিশ পরগনায় বসবাস করি আমি যেখানে বাস করি এক সেখানে নদীমাতৃক এলাকা আগে আমি এইখান যেখানে আছি সেখান থেকে নদী পাঁচ বা চার কিলোমিটার দূরে যে নদীটা আগে মান মাতৃ নদীটি নামে পরিচিত ছিলো আস্তে আস্তে নদীটা চর পড়ে যায় সেই কারণে নদীতে জল ওঠে না যখন নদীটা জল ওঠা বন্ধ হয়ে যায় তার কিছু বছর পরে বিজি ব্রিজ তৈরি হয় ব্রিজ তৈরি হওয়ার পরে লোকজন এপার থেকে ওপারে যাতায়াত শুরু করে ওপারের লোক এপারে আসা শুরু করে এবং তারা কলকাতা বা বিভিন্ন জাগায় কাজের সুযোগ পায় বা কাজের সূত্র হিসাবে তারা বাইরেও যেতে পারে তাছাড়াও অটো বাস সব কিছু চলা শুরু চলাচল শুরু করে দেয় এবং তারপরেও ব্রিজটা হওয়ার পরে আরও অনেক পর্যটক আসা শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনাতে এখানে যেমন বকখালি বকখালি যেমন টুরিস্ট স্পট আছে আমাদের এখানে ক্যানিংয়ে টুরিস্ট স্পট আছে আরও আছে পাখিরালয় তারপরে কৈখালী আর বিভিন্ন টুরিস্ট স্পট আছে যেখানে পর্যটকরা এসে তারা সুন্দরবন ভ্রমণ করতে পারে